হ্যাঁ স্যার বলছিলাম যে আমার একটু ব্যাংকের একটু প্রবলেম হয়েছে তা আপনাকে আমি সেটা একটু বলব আমার একটু লেবারদের নেই সমস্যা যারা হ্যাঁ বলছিলাম কি স্যার আমার বইটা অনেকদিন ধরে পড়ে আছে আমি বইটা রিকোভারি করার জন্য আমি বারবার যাচ্ছি বারবার ফিরে আসছি আমাকে ফিরি ফিরিয়ে দিচ্ছে আজ এই করো আজ তাই করো হ্যাঁ এইভাবে ফিরে আসছি এবং ব আমি দেখছি যে বয়স্ক লোকরাও আসছে তাদেরও একইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আর এইটা এইরকম কেন করা হয় হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে্য হ্যাঁ আমা তো প্রায় আমি অনেকবারই গিয়েছি আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনার ওখানে যেতে পারি না পারমিশন ছাড়া তো আপনার কাছে যাওয়া যায় নি সেই জন্য পারমিশান পাই না লোক সামনে গার্ড হয়ে থাকে যেতে দেয় না হ্যাঁ সেই জন্য আপনাকে আমি ফোন করলাম আপনি এবার যেটা ভালো বুঝবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক ঠিক আছে স্যার ঠিক আছে